পাখি কথাটা শুনলেই আমার মনও পাখির মতো উড়ে বেড়ায় পাখিকে দেখার জন্য যেহেতু আমাদের এখানে তেমন কোনো পাখির দেখা মেলে না তাই পাখি দেখার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে থাকি কিন্তু কী আর করা যাবে ইচ্ছা থাকলে তো আর উপায় হয় না কিন্তু হ্যাঁ এক সময় সেই উপায়ও আমার সামনে এসেছিলো আমিও সেরকম সুযোগের সদ্ব্যবহার করলাম সবাই মিলে বললো গ্রামের বাড়ি ঘুরতে যাবে আমিও গেলাম সবার সাথে গ্রামের বাড়িটিও ছিল সুন্দরবন অঞ্চলের কাছাকাছি সুতরাং সেখানে তো পাখি থাকবেই তাই পাখির আনন্দে পাখির মতো উঠতে উঠতে চলে গেলাম গ্রামের বাড়ি সেখানে ইয়ে আমি প্রথমেই পাখির খোঁজ করলাম কিন্তু এত দূর থেকে গিয়ে তো একটু বিশ্রামের দরকার তাই সবাই আমায় বললেন আমি বিশ্রাম নিয়ে বিকালের দিকে উঠলাম ওমা সঙ্গে সঙ্গেই পাখির আওয়াজ কানে এলো আর পাখি প্রেমিক আমি পাখির আওয়াজ শুনেই চলে গেলাম পাখিকে খুঁজতে মনে হলো পাখির ডাক যেন আমায় আকর্ষিত করছে সেই আকর্ষণেই আমি চুম্বকের মতো লোহার কাছে যেতে লাগলাম এবং সেই জায়গাটা ছিলো খুব সুন্দর পাখি দিয়ে ঘেরা যদিও তখন আমি পাখি দেখতে পাইনি কেবল আওয়াজই শুনেছিলাম তবু ও আমার পরে এই অনুভূতিটা হলো বাগানটা ছিল আম জাম কাঁঠাল বিভিন্ন ধরনের সেই বাগানে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম ভাবলাম পৃথিবীতে এত পাখিও আছে মনে হলো এটা যেন আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর স্থান এত সুন্দর স্থানকে তো আর মুখে প্রকাশ করা যায় না এর একটা প্রমাণ দেখানো দরকার পাখি দেখে নিজের একটা গর্ববোধ হলো কারণ তখনও পর্যন্ত আমার কোনো বন্ধুরাই পাখি দেখে নি ভাবলাম পাখিদের একটা ছবি তুলে তাদেরকে দেখাবো তারা আফসোস করবে আর আমার মজা লাগবে নিজের একটা গর্ব বোধ হবে যে আমিও পাখি দেখেছি তো আর কি পাখিকে ফটো তোলার জন্য যত সম্ভব পাখির কাছে যাওয়া যাই গেলাম কিন্তু পাখি যেন কিছুটা আকাশের মতো যতই তার কাছে যায় ততই সে আরও উড়ে অন্যদিকে চলে যায় কিছুতেই পাখির ফটো তুলতে পারি না আমার কেমন আফসোস হলো এত পাখি দেখছি কিন্তু একটাও ফটো তুলতে পারছি না আমি সামনে না তাকিয়ে কেবল পাখির দিকে লক্ষ্য রেখেই ছুটলাম এমনকি গাছের শিকড়ে হোচট খেয়ে পড়েও গেলাম তবুও ক্যামেরার সুইচ অন করে ফটো তুলতে লাগলাম বিভিন্ন ধরনের ছবি ওঠে কিন্তু সেই ছবিতে পাখি থাকেই না আমি প্রতিজ্ঞা করলাম ফটো তুলে ছাড়বো অবশেষে আমাকে একটা গাছের আড়াল থেকে পুরো গাছের গায়ে সেঁটে গিয়ে ফটো তুলতে হলো এবং অবশেষে আমি পাখির ফটো তুলতে সক্ষম হলাম